আমি তৃষ্ণা বলছি আপনি ধান বিক্রি করেন তো আপনার কাছে পঙ্কজ ধান হবে ও ধানের রেট কেমন চলছে ও আপনার কাছে কী কী ধান পাওয়া যাবে ও আচ্ছা হুম সপ্তায় একশো কুইন্টাল করে লাগবে

হুম ব্যবসা করি হুম হুম আপনার ওখানে গাড়ি ঢুকবে তো

হ্যাঁ টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা কোত্তে হবে না টাকা পয়সা ওই দিন দিই দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি শুধু সপ্তায় সপ্তাহে ধানটা দেবেন টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ঠিক আছে তাহলে গাড়ি নিয়ে সোজা চলে যাবো আপনার ওখানে গাড়ি ঢুকবে তো